এখন আমার বর্তমান বয়স এবং অভিজ্ঞতা থেকে আমি বিভিন্ন সামাজিকক্ষেত্রে কাজ করার মাধ্যমে যেটুকু অর্জন করেছি যে আমাদের কিছু বয়স্ক এবং তরুণের মধ্যে কিছু পার্থক্য মানসিকতার পার্থক্য বোঝাপড়ার পার্থক্য আমি অনেকরকম বৃহৎভাবে লক্ষ্য করেছি আগেরকার দিনের মানুষ পিতামহ ভীষ্মের মতো যারা প্রগতি প্রগতিকে ধরে রাখতে চেয়েছে এবং ধর্মের নামে তারা এখনো বিশ্বাসী এখনো কলুষতা তাদের মনকে ভারাক্রান্ত রেখেছে কিন্তু বর্তমান সমাজের তরুণরা হয়েছে কর্ণের মতো যারা পুরোনো প্রথাকে ভেঙে নতুন প্রথার সৃষ্টি করতে চায় যারা কোনো জাতি বৈষম্য মানে না যারা ধর্মের কোন ধার ধারে না যারা চায় প্রতিভাকে এগিয়ে আনতে প্রতিভার প্রতিফলন ঘটাতে এই দুই সম্প্রদায় এখন ভীষণভাবে সেই রেল লাইনের দুটো পাতের মতো একইরকমভাবে সমান্তরালভাবে চলে যাচ্ছে যাদেরকে বোঝানোর চেষ্টা আমরা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যখন কোনো সামাজিক অনুষ্ঠানে যাই তখন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দুজনের মধ্যে কিছু মত পার্থক্য অবশ্যই থাকবে কিন্তু দুজনকে একটা নির্দিষ্ট মতে আসতে হবে তার জন্য দরকার সমঝোতা নিজেদের মধ্যে মত পার্থক্য না ঘটিয়ে কীভাবে সেই সমস্যার সমাধান হয় তার সমাধান খোঁজা এর জন্য যেমন আমরা আধুনিক থেকে আধুনিকতরভাবে এগিয়ে চলেছি ঠিক একইরকমভাবে আমাদেরকেও আমাদের মত এবং মতাদর্শের মিলন ঘটাতে হবে নাহলে এই তরুণ এবং বয়স্কদের বা বার্ধক্য মানুষদের মধ্যে এক বিস্তর ফারাক রয়ে যাবে এখনকার প্রজন্ম ছেলেদের মধ্যে বা তরুণদের মধ্যে খুব কঠিনভাবে লক্ষ্য করা যায়